হ্যাঁ বলো ভায়া আমি ভালো আছি তুমি কেমন আছ হ্যাঁ আমারও তোমার সাথে অনেকদিন ধরে কথা বলব ভাবছিলাম যাই হোক তুমি বলো আগে তারপরে আমি বলছি চাষ বাসের অবস্থা তো চাষ তো হচ্ছে কিন্তু মূল্য পাচ্ছিনা সেমন করে বিক্রি করে তারপরে এত ঝড় বন্যা তাতে তো ফসলের কত ক্ষতি হয় জানোই তুমি তোমার কী খবর ভাবছি ওখানে এবার করব এখানে তো আর সেমন এখন মাটির উর্বরতা কমে গেছে ওইখানে মাটি তো খুবই উর্বর সেখানে নানাধরনের শাকসবজি চাষ হয় পটল মুলো ঢ্যাঁড়শ শাকসবজি সবই তো ওখানে চাষ হয় তো ভাবছি আর এই দিকটায় কমিয়ে ওই দিকের চাষ বাসটা বেশি করে শুরু করবো

হ্যাঁ আর তোমার কী খব মানে তুমি কী করবে ভাবছ তুমি কোথায় চাষ করবে বা তুমিও ভাটপাড়াতেই করবে

এখানে তো তোমার ধরো এখানে ঝড়বৃষ্টিটাও বেশি হচ্ছে তারপরে সেগুলো বাজারে বিক্রি করলে মূল্যও সেরকমভাবে পাওয়া যাচ্ছে না ওখানে গেলে কি ওখানে মৃত্তিকার উর্বরতাটা বেশি তো তারপর এত ঋণ সেই ঋণগুলোও তো আমাদের পরিশোধ করতে হবে বলো তার জন্যে তো বেশি ফসল চাই আর এখানে তো এখন একদমই ফসল বেশি ফলায় না আর আমার তো আগেরবার পটলের চাষ করেছিলাম ওই ঘাসফড়িং এসে সবই তো নষ্ট করে গেলো তাছাড়া আখেরও চাষ করেছিলাম সেটাতেও তেমন বিক্রি করে আয় পেলাম না আর ধান তো ঝড় জলে সব ধান আমার ভেসেই গেলো সেটাই সেটাই আশা যে বর্ষাকাল হলে এবার শোনো না আমি আর তুমি একসাথেই চাষে নামব তাহলে তাহলে যেটা হবে আমাদের দুজনেরই লাভ হবে তাই করব তাহলে হ্যাঁ আজ রাখি ভায়া

হ্যাঁ আর অ্যাকশন দেখো ঠিক আছে রাখছি